হ্যালো হ্যাঁ সীমা বলছ হ্যাঁ আমি সঙ্গীতা বলছি আপনি আমাকে চিনবেন না আমি মিউজিক প্রোডিউসার বলছি তো হচ্ছে আমি শুনেছি আপনার গানের গলা নাকি খুবই সুন্দর তো আমি আপনাকে দিয়ে রেকর্ডিং করাতে চাই তো আপনি কি আচ্ছা হ্যাঁ আমি তো এইরকমই একটা ভালো শিল্পী চাইছিলাম যে এ আমার সাথে গানের রেকর্ডিং করতে পারবে মানে আমার মতন করে তো আমি তো আপনার অনেক গানই শুনেছি আমি আপনি তো অনেক জায়গায় পাঠিয়েছেন আমি দেখেওছি তো তার মধ্যে থেকে আমার আপনার গলাটা খুবই ভালো লাগল সেই জন্যে আমি আপনাকে কল করলাম তো আপনি ইচ্ছুক তো হ্যাঁ সেইটা আপনি সামনাসামনি আসলে কথা হবে তো আমি যে দিন রেকর্ডিং করাতে আসবেন তো সেই দিন আমি আপনাকে একটা টিফিন দেবো যেহেতু আমি তো টাইমটা বলতে পারছি না টিফিন দেবো আর আপনার যাতায়াত খরচাটা সেই দিনের আমি দেবো তার পরে বাকিটা এবার আমাদের ডিরেক্টরের সাথে কথা বলে সেইটা আমরা আলোচনা করব তো সেটা আমি আপনাকে এখন বলতে পারছি না তো আপনার কাছে আপনার গানটা রেকর্ডিং হবে সেটা আপনি ভাবুন আপনার গানটা রেকর্ডিং হবে আপনার এটা নিশ্চয়ই অনেক দিনের স্বপ্ন ছিল এটা রেকর্ডিং হবে আমি তো আপনাকে টাকা একবারে দেবো না এটা তো বলিনি আমি তো আপনাকে টাকা দেবো তো আমি বলছি যে কত টাকা সেটা আমি এখন বলতে পারছি না সবার সাথে আলোচনা করার পর আমি আপনাকে বলব তো আমি আপনাকে এটা হিন্টস দিয়ে রাখলাম যে আপনার টিফিন খাওয়ার টাকাটা এবং যাতায়াত খরচাটা আমরা আপনাকে দেবো তো আপনার একটা গান রেকর্ডিং করা হবে মানে সেখানে আপনার কত নাম হবে সেটা একটু ভাবুন আচ্ছা ঠিক আছে তো আচ্ছা সেটা সামনাসামনি আমরা কথা বলব হুম হুম হুম সে সামনাসামনি আসলে কথা হবে ওটা তাহলে আমি এখন রাখছি